আমাদের স্থানীয় অর্থনীতিতে ছোট এবং মাঝারি আকারের ব্যবসাগুলি অনেক বেশি ভূমিকা পালন করে কারণ ছোট বা মাঝারি ধরনের ব্যবসা আমাদের বাড়ির মহিলারা যারা এমনিই বসে থাকে তারা করতে পারে তাদেরকে কাঁচা দ্রব্য এনে এনে দেওয়া হয় তারপর তারা নিজেরাই বাড়িতে বানিয়ে পরে রপ্তানি করতে পারে বাড়ির ছেলেরা এনে দেয় তারপর তারাই নিয়ে যায় কিন্তু ওই ব্যবসাগুলি থেকে আমাদের বাড়ির মহিলারা নিজেদের হাতখরচা বের করতে পারে নিজেদের যে ছোটখাটো কাজের জন্য যে যে কিছু টাকা তারা জমিয়ে রাখতে পারে সেইখান থেকে তো স্থা ছোট মাঝারি ধরনের ব্যবসা অনেক কিছুই আছে বাড়িতে বসে বসে সব কিছু করতে পারে তাই মহিলারা এই কাজে বেশি নিযুক্ত হয় আর বাইরে যেয়ে পরে একটা যাতায়াতের ব্যবস্থা ঠিক মতো থাকে না তো তারা সেটাতে দক্ষ হতে পারবে না বাড়ির ছেলেরা সবসময় নাও থাকতে পারে তার জন্য তারা নাও নিয়ে যেতে পারে তাই বাড়িতে বসেই ছোটখাটো ব্যবসা বাড়ির মহিলারা নিজেরা করতে পারবে আর নিজের সব কিছু টাকা পয়সা সেগুলো বেরবেই অবশ্যই